আমি সুইগি থেকে খাবার অর্ডার করতাম এবং আমার গুগল পে থেকে সেখানে অটোপে চালু করে দিয়েছিলাম যাতে খাবারটা অর্ডার করার সঙ্গে সঙ্গে সেখানে পে হয়ে যায় তো আমি চেষ্টা করছি যাতে এখন এইটা বন্ধ করা যায় কেন না একটু দেখে দিন আপনি কেন না আমার এটা বন্ধ করতে চাই আমি এখন অটোপে করতে চাই না তো এটা বন্ধ করার ব্যবস্থা করুন